হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা সৌমেন স্টুডিও বলুন হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ডেটটা বলুন কবে হ্যাঁ সামনের রবিবার ফাঁকা রয়েছে তো কখন সকালে সন্ধ্যা অবধি কি ইয়ে করবেন নাকি হচ্ছে শুধু যে কোনো একটা সময় কয়েক ঘন্টার জন্য বলছেন হ্যাঁ তো কতগুলো ফটো আপনাকে দিতে হবে বলুন চার থেকে পাঁচটা ভিডিও সেগুলো কি আপনি পেনড্রাইভের মধ্যে নিতে চান নাকি হচ্ছে কোনো এসডি কার্ডের মধ্যে দেব আপনাকে ছবি তো অ্যালবামে অবশ্যই দেবো কিন্তু ভিডিও তো অ্যালবামে ঢোকানো সম্ভব হবে না ভিডিও এসডি কার্ড বা পেনড্রাইভের মধ্যে দিতে হবে আপনাকে আপনি ওটা এসডি কার্ডে নেবেন পেনড্রাইভে নেবেন আচ্ছা এসডি কার্ডের মধ্যে হলে আপনি সেটাকে ফোনের মধ্যে লাগিয়েও দেখতে পারবেন পেনড্রাইভে হলে সেটাকে পরে যে কোনো জায়গায় ট্রান্সফার করে কম্পিউটার বা ডেস্কটপের মধ্যেও আপনি দেখতে পারবেন তা আপনি একদিনের জন্য বলছেন তো ওই ধরুন কুড়ি হাজারের মতো পড়বে কম বলছি দেখুন এবারে ক্যামেরাটা নিয়ে যেতে হবে আমাকে তার সাথে এক্সট্রা লাইটম্যান নিয়ে যেতে হবে তাছাড়া আপনার এই যে আপনি অ্যাড্রেসটা পুরোপুরি পাঠিয়ে দেবেন আমাকে মেল করে পাঠিয়ে দেবেন আমার যে ট্রাভেলিং খরচাটা আছে সেই সমস্ত খরচা রয়েছে আসবাবপত্রগুলো নিয়ে যেতে হবে তাছাড়া এই অ্যালবামের এখন তো বুঝতেই পারছেন সবকিছু কেমন দাম বেড়ে গেছে অ্যালবামের অ্যালবামের বইটাকে আমার করাতেই এক্সট্রা খরচা পড়ে যাবে সেই হিসাবেই বলছি খুব একটা বেশি হচ্ছে না

বলতে কি আপনারা যে মুভমেন্ট করবেন সেটাই ভিডিওর মধ্যে রেকর্ড হবে ফটো তোলার যদি পোজ বলেন ফটোর পোজ তো অবশ্যই আমরা শিখিয়ে দেবো তখন আপনি ফটো তুলতে পারেন বা আপনারা যদি বলেন আপনাদের প্রত্যেকটা যে নিজস্ব মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টটাকে স্মৃতি হিসাবে রাখতে চান তাহলে আপনারা নিজেদের মত কাজ করে যাবেন তার মাঝখানে আমরা অবশ্যই প্রত্যেকটা ফটোশ্যুট প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে শ্যুটগুলো করে রাখবো সেটা দেখে আপনারা পরে বুঝতে পারবেন যে আমরা এইগুলো করেছিলাম কিন্তু নিজে থেকে যদি আমরা পোজ বানিয়ে দিই তখন ফটোটা হয়তো দেখতে সুন্দর লাগবে কিন্তু তার মধ্যে কোনো অনুভূতি থাকবে না এরকম হচ্ছে ব্যাপার অ্যাডভান্স আপনি পাঁচ হাজার কিংবা দশ হাজার পাঠিয়ে দিন আমার অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ দিন হ্যাঁ অবশ্যই আছে আপনি ফোনপে গুগুলপে যে কোনো পেতে পাঠাতে পারেন অনলাইন ট্রানজ্যাকশানে আর হচ্ছে অ্যাড্রেসটা ইমেল করে দেবেন একটু আমাকে